হ্যাঁ না না আপনি ইয়োগার ইয়ের থেকে বলছেন তো বলছি যে ম্যাম আমার একটু প্রবলেম ইয়ে আছে মানে চেহারাটাও একটু ফুলে যাচ্ছে আর পায়েও ব্যথা হচ্ছে একটু এরকম নিয়ে ভাবছিলাম যে এর জন্য কী করবো আমাকে আপনাদের একজন ঠিকানা দিলেন তো ফোন নাম্বারও দিলেন আমি ওই জন্য ফোন করেছি যে আমার মানে ভুঁড়ি হয়ে যাচ্ছে আর একটু পায়েরও একটু ইয়ে হচ্ছে মানে হাঁটতে নিয়ে হাঁপসিয়ে যাচ্ছি ফট করে এরকম একটু প্রব্লেম হচ্ছে তো এর জন্য কী করতে পারি বা আপনার ইয়েটা কোথায় যদি একটু কথা বলা যেত হ্যাঁ মানে এমনি হ্যাঁ বলছি যে এ এই আ আচ্ছা আধ ঘণ্টা হাঁটা তাহলে এটাই কি আপনার ওখানে যেয়ে কী কোনোও ইয়ে আছে না শুধু বাড়িতে করলেই হয়ে যাবে বা আপনি যদি বা না না আপ কিন্তু আপনার না না সে ঠিক আছে কিন্তু এবার কোন কোন জিনিসগুলা করবো কোন কোন জিনিসগুলা করা যাবে কী করা যাবে না এটা যদি আপনার কি কোনোও মানে ক্লাস ইয়ে আছে ওখানে যেখানে আমি যেয়ে হয়তো আপনাকে অ্যাটেন্ড করতে পারি এরকম কোনোও না না অফলাইনেই হ্যাঁ হ্যাঁ আমি সেখানে গিয়ে যদি আপনার মানে আপনি দেখালেন সেই পজিশনটা যদি আমি করতে পারি কারণ আমার এখন অনেকই মানে সব কিছু তো আমি ঠিক মতো জানি না সে টুকটাক নায় আমি বাড়িতে তো

আচ্ছা আচ্ছা ঠিক আছে সে নায় হয়ে গেল বা আপনাদের এই ইয়ের মানে চার্জ কীরকম আছে কি আছে না না ঠিক আছে সে চার্জ নায় যেটা আছে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আচ্ছা আচ্ছা আর বলছি যে